উপহার বলতে আমরা বুঝি সাধারণত যা কিছু ব্যবহার করা হয় সেগুলোই উপহার যেমন ছা জামা কাপড় থেকে শুরু করে নিজেদের আসবসপত্র সবই এগুলো সবাই যখন দেয় বাইরে থেকে যারা আসে তারা তো সব কিছুই দেয় যেমন জামা ছাতা জুতো আসবাবপত্র সোনা গহনা ইত্যাদি যে তাদেরকে উপহার দেয় তার মধ্যে বাইরে থেকে যারা আসে তারা দামি দামি উপহার নিয়ে আসে যেমন সোনার আংটি শাঁখাাপলা সোনা বাঁধানো শাঁখা এসবই তাদেরকে দেওয়া হয় জুতো জুতো ছাতা আংটি টিকলি সোনা বাঁধানো অনেক কিছুই তাদেরকে দেওয়া হয় তার মধ্যে বাইরে থেকে যারা আসে তারা যেমন অ্যাটাচি বিভিন্ন রকম আসবাবপত্র আলমারি খাট শোকেশ ফ্রিজ টিভি আসবাসপত্র তবে ব্যবহার করা যাবতীয় জিনিস তাদেরকে দেওয়া হয় যাদের সে ব্যা মানে বিয়ের যৌতূক হিসাবে পেয়ে সেগুলো নিয়ে সে সব কাজ সম্পূর্ণ করতে পারে এই জন্য বাইরে থেকেও আসে অনেকে সেগুলো তাদেরকে ব্যবহার করার জন্য এমন দামি দামি উপহার দেয় তাকে যে সেগুলো সে অনেক দিন ধরে ব্যবহার করতে পারে কিংবা সেগুলো সযত্নে গুছিয়ে রাখতে পারে যেমন ঘড়ি আংটি সাইকেল মোটর সাইকেল